সতেরোই অক্টোবর দুহাজার এক পাঁচই নভেম্বর দুহাজার কুড়ি তেইশে ফেব্রুয়ারি দুহাজার আঠেরো ঊনত্রিশে আগস্ট দুহাজার সতেরো পঁচিশে ডিসেম্বর দুহাজার পনেরো